হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম জাস্ট আপনার ফোনটা পেলাম হ্যাঁ তো এমনি গোছানো হয়ে গেছে তো ঠিক আছে এখন সময় আছে রাত সাড়ে আটটার সময় ট্রেন লেট হচ্ছে প্রায় দেরি হচ্ছে আসতে ও তো এখন নটার সময় ছাড়বে ও চপাছপপুর থেকে আসছে ট্রেন হ্যাঁ আর হ্যাঁ আর এমনি যেটা বলতে চাইছিলাম যেটা ব্যাঙ্কের যে সমস্ত ডিউ কাজগুলো কাজগুলো সেগুলো সব কমপ্লিট সেরে নেওয়া হয়েছে এমনিতে হেডেক নেই তো কাজের কোনো হেডেক নেই তো আর আচ্ছা ঠিক এখন এইটা এখন মাথা থেকে কাজ তো লেগেই থাকবে কাজের তো শেষ থাকবে না এতো ঠিক আছে কিন্তু এবারে শান্তিপূর্ণ ভাবে কলকাতায় যাওয়া যাক সেখানে কোনো তো টিকিট তো আমার কাছে থেকে গেছে হ্যাঁ আচ্ছা আমি কি হোয়াটস্যাপ করে দেবো টিকিটটা আমি টিকিট কেটে নিয়েছি আপনারটাও কেটেছি আমারটাও আছে আচ্ছা আচ্ছা ঠিক তা ভালো বাইরে না খাওয়ার বাইরে খাওয়ারটা না খাওয়াই ভালো বাইরে এখন তো বুঝতেই পারছেন হ্যাঁ হ্যাঁ আর ঠিক আচ্ছা আমি আমি টিকিটটা হোয়াটস্যাপ করে দিচ্ছি আর তবু তবু এমনি জেনে তবু জেনে রাখুন যে এক ফ্লোরে টিকিট হয়েছে বাহাত্তর তিয়াত্তর নাম্বার আপনারটা তিয়াত্তর আপার পড়েছে আপার স্লিপার আর আমারটা হ্যাঁ আমারটা লোয়ার আর সুবিধা তখন ট্রেনে উঠে আমরা ইয়ে করে নেব আমরা পরিবর্তন করে নেব ওতে কোনো অসুবিধা হবেনা নিজেদের ব্যাপার হ্যাঁ আর এমনি সাধারন আপনি তো জানেন আমি সুগারের পেশেন্ট তো এমনি আলুবিহীন আর একটু সেঁকা রুটি হলেই হলো অন্য আর রাতে হালকা খাওয়াটাই ভালো রাতে বেশি কিছু খাচ্ছিনা হ্যাঁ না তাহলে বলি আমি যে বাঁকুড়ার সাধারণত এটা দুই দু নম্বর প্ল্যাটফর্মে দেয় ট্রেনটা বেশির ভাগ সময় আর তারপরে আপনি একটু আগেই পৌঁছানোর চেষ্টা করবেন কেন ট্রেনের ব্যাপার তো আর তারপরে ট্রেনে বাকি সব গল্প হবে আচ্ছা আরিফকেও বলে রাখি যে ব্যাঙ্কের ঐ যে ইয়ে শিটটা যেটা রয়েছে ব্যালেন্স শিটটা ঐটা একটু সাথে রাখবেন তো ওটা ট্রেনে একটু দেখে নিতে চাই আচ্ছা ওগুলো রাখুন আর বাকি সময়টা ট্রেনে গল্প হবে সে তো অনেকটাই আর কলকাতাতে গিয়ে তাহলে কলকাতায় গিয়ে কোথায় উঠবেন আপনি সেটাও যদি একটু জেনে রাখি কলকাতাতে কোথায় উঠে সেখানে কি আপনার কেউ পরিচিত আছে না এমনি আচ্ছা আর আমি আমি খুব সম্ভবত আমি আমার এক কোলিগকে বলেছি ওর শিয়ালদা লাগোয়া বাড়ি তো ওনার বাড়িতেও আমি উঠে যেতে পারি তারপরে ভাবব তারপরে তো ফোন রয়েছে ফোনে তারপরে বাকিটা ইয়ে করে নেবো আর আসুন না বাঁকুড়া থেকে তো অনেকটা রাস্তা অনেকটাই কথা হবে আর এমনি শরীর টরীর তো সব ঠিক আছে না একবার কিন্তু ডাক্তারের সাথে একটা পরামর্শ নেওয়া দরকার এটা কিন্তু আপনার মাঝেমধ্যেই হয় এটা ফেলে রাখবেন না একদম এটাকে আপনি আমার তো মনে হয় আপনি নেগ্লেক্ট করছেন একটু ফেলে রাখবেন না এটা দেখান একটু পরামর্শ নিয়ে নিন ঠিক আছে ট্রেনে বাকিটা আসুন ট্রেনে কথা হবে